ভারতের সরকারি ভাষা হিন্দি হলেও আমরা যেহেতু বাঙালি আমরা বাংলা কথা বলতে পছন্দ করি আমরা পরীক্ষা দিতে গেলে আমরা ইংলিশে পরীক্ষা দিই বাংলায় পরীক্ষা দিই কিন্তু বাংলা ভাষাটা আমাদের জানা আছে ইংলিশ ভাষাটাও কিছুটা লিখতে পারব কিন্তু হিন্দি ভাষাটা আমরা বুঝতে পারি বলতে খুবই কম পারি বুঝতে পারি এবার বাইরের দিকে যতই যাওয়া যাবে ততই হিন্দি কথাই লোকে বেশি বোঝে ইংলিশ কথা বললেও তার মাঝখানে হিন্দি কথা বোঝে কিন্তু বাংলা কথা বোঝে না তাই আমরা হিন্দির সঙ্গে বাংলা ভাষাটা একটু তুলনা করতে পারি কারণ হিন্দিটা সরকারি ভাষা প্রচলিত ভাষা ঠিক আছে কিন্তু বাংলা ভাষাটা কেউ সেরকম একটা বোঝে না আমরা বাঙালি আমাদের নিজেদের দেশেই বাংলা ভাষাটার চল আছে বাইরে দিকে গেলে বাংলা ভাষার কোনও চল নেই কেউ বাংলা ভাষা বলতে পারে না আর বুঝতেও পায় না ইংলিশ ভাষা হিন্দি ভাষা সবাই বুঝতে পারে কিন্তু বলতে পারে না কিন্তু বাংলা ভাষা বলতে পারে না সুতরাং হিন্দি আর বাংলার মধ্যে অনেকটাই তুলনা করা যায়